আমি অনলাইনে যেই চার্জারটি অর্ডার দিয়েছিলাম সেটা একদমই ভালো না চার্জারটায় কোনও চার্জারটা খুবই খারাপ চার্জারটায় কোনও চা আমি চার্জ দিচ্ছি কিন্তু চার্জ থাকছে না খুব তাড়াতাড়ি চার্জারটা গরম হয়ে যাচ্ছে ফোনটাতে একদমই চার্জ নিচ্ছে না ফোনটাতে একদমই চার্জ নিচ্ছে না চার্জারটা এতটাই খারাপ যে কিছুক্ষণের মধ্যেই চার্জ শেষ হয়ে যাচ্ছে এবং চার্জটা ধরে চার্জটা হচ্ছেই না কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে চার্জটা একদমই নিতে পারছে না চার্জারটা আর আমি ওই চার্জারটা নিয়ে প্রচুরই ঠকে গেছি চার্জারটা খুবই খারাপ